এখনকার সমাজ যেটা বলছে যে নাচ নাচ জিনিসটা খুব খারাপ না নাচ মোটেও খারাপ নয় নাচ এই নাচ নিয়ে মানুষ অনেক দূরে এগিয়ে যেতে পারে নাচে এক একজনের ভবিষ্যত গড়ে যায় নাচ যেরকম হচ্ছে মানুষ ভুল ধারণাটা মানুষের সরাতে হবে যেরকম হচ্ছে ভুল আপনাদের মধ্যে যে নাচ করলেই সে হয়তো আপনাদের মনোভাবনা হচ্ছে খারাপ নাচ যে খারাপ সেটা মোটেও নয় নাচ ভালো নাচ খারাপও আছে ভালোও আছে কিন্তু ভালো দিকটা থেকে দেখলে ভালোই অবশ্যই ভালো নাচ নাচের মধ্যে যেমন হিপহপ ডান্স আছে সাংস্কৃতিক আছে যেমন নাচ অনেক রকম নাচ আছে যেগুলোকে মানুষ ভুল ধারণা মানুষের ধারণাটা হচ্ছে ভুল নাচ মোটেও ভুল নয় নাচ করে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে নাচ বাচ্চা থেকে আস্তে আস্তে প্র্যাকটিস করে নাচ করে সে দূরে যেতে পারে